আমাদের রাজ্যের সংস্কৃতিকে রূপ দিয়েছেন এখানেরই এক দল মানুষজন এই ভূমিকাকে বা এই ভূমিকে সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ করার জন্য তারা নানারকমের কাজ করেছেন অর্থাৎ নানা যারা নানা এক কথায় বলতে গেলে যে যদি আপনারা বলেন যে এই ভূমিকে সংস্কৃতিকভাবে সমৃদ্ধ করার জন্য তারা কী করেছেন বা কীভাবে করেছেন তা বলতে গেলে এক আকাশ সমুদ্র বুকে শিশিরের ছোঁয়ার মতন মনে হবে অর্থাৎ তারা তাদের দিক থেকে সবরকম চেষ্টা করেছে তারা নানারকমের যে আমাদের এখানে নানারকমের মানুষের সমাগম ঘটে তাদের দিয়ে তারা একটা নাচের গ্রুপ তৈরি করেছে এবং গানেরও একটি গ্রুপ তৈরি করেছে সেসব নাচ গানের গ্রুপ তৈরি করে নানান জায়গায় যেয়ে যেয়ে তারা সেগুলো অনুষ্ঠান করতো এবং সেখান থেকেই তারা নানান খ্যাতি লাভ করেছে এবং আমাদের রাজ্যের সংস্কৃতিকে এক আলাদা রকম রূপ দান করেছে তারা যে তাদের আভাসে আমাদের পরবর্তী জেনারেশান বা তাদের থেকে ছোট যারা তারা অনুপ্রাণিত হচ্ছে এইসব দেখে তারা সত্যিই খুব খুশি হচ্ছে এদের এসব কাজ দেখে